হ্যালো বুক শপ ওনার বিএ থার্ড সেমের অল টোটাল বইয়ের দরকার কি লাগবে মানে তোমার কাছে কি আছে থার্ড সেমের দরকার মানে সেকেন্ড ইয়ারের অল টোটাল আমার আমার কি অনার্স দরকার আমি মানে আমি কলেজের প্রফেসর আমার টোটাল বই দরকার আমার এ কলেজের যে এখান থেকে লাইব্রেরিতে দরকার হয় না যে লাইব্রেরিতে আচে সেই লাইব্রেরিতে আমার দরকার আপনি কি দিতে পারবেন টোটাল সাতশো আশি জনের বই দরকার দিতে পারবেন কি হ্যাঁ তো কত টা কত টাকা পড়বে সেটা বলুন পঞ্চাশ লক্ষ কোনো দিন চোখে দেখেছেন পঞ্চাশ লক্ষ কোনো দিন চোখে দেখেছেন তাহলে কত পার্সেন্ট ছাড় দেবেন সেটা বলুন থার্টি ফাইভ পার্সেন্ট চলবে না চল্লিশ পার্সেন্ট দিলে বলুন হ্যাঁ তো কত হচ্ছে দেখুন আটত্রিশ লাখ ও বাবা আচ্ছা আর ক্লাস টেনের বই কত ইংলিশ ওয়ার্ড বুক পঁয়ত্রিশ জনের টোটাল

পঁয়ত্রিশ জনের পনেরো হাজার কত পার্সেন্ট করে দিচ্ছেন ফর্টি